বলছি বালুরঘাট মিল্ক সেন্টার থেকে বলছেন আমার তিরিশ লিটার দুধ লাগবে আপনি কি দিতে পারবেন সাতাশ তারিখ হ্যাঁ অনুষ্ঠান আছে জন্মদিন আছে হ্যাঁ আমি ঠিকানাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আর ওই আমার মানে জন্মদিন আছে তো সেই জন্য মানে পায়েস করা লাগবে আর মিষ্টি বানাতে হবে সেই জন্য আমি দামিটাই নিতে চাই ভালোটাই

আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেই ভালোটাই আমার লাগবে

তাহলে আমার মানে সাতাশ তারিখে লাগবে ঠিক আছে হ্যাঁ আমি অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ করে দেবো আর ঠিক আছে